হ্যালো ওলা কাস্টমার কেয়ার আমি সেক্টর ফিফটিন থেকে বলছি আমি আজ রাত্রি একটার সময় দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরব তাই ওখানে যাওয়ার জন্য কি কোনো ক্যাব ভাড়া পাওয়া যাবে আমি বাড়ি থেকে রাত্রি দশটার সময় বেরোব তাহলে আপনি রাত্রি নটা তিরিশ মিনিটের মধ্যে আমার বাড়ি সেক্টর ফিফটিনে চলে আসবেন